মানুষের জীবনে খেলার প্রয়োজনীয়তা অপরিসীম আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে কাজকর্মের পাশাপাশি খেলাধূলা বা বিভিন্ন শরীরচর্চার প্রয়োজন খেলাধূলা বাচ্চাদের ছোটবেলা থেকেই খুব ভালোভাবে শেখালে বা তারাও যদি খেলার প্রতি আগ্রহ দেখায় তাহলে ভবিষ্যতে তারা খেলাকে প্রফেশন হিসাবে বেছে নিতে পারে এবং তার ফলে তাদের জীবনে খেলাকে কেন্দ্র করে শুধু সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠতে পারে এবং মানুষের মনের উপরও খেলার খুব সুন্দর প্রভাব পড়তে পারে